কালকে আমি একটা কানের দুল কিনে এনেছি দুলটা বাড়ি এসে আমি ড্রেসের সঙ্গে পরে দেখলাম যে সত্যিই দুলটা খুবই ই ভালো এবং আমার ড্রেসের সঙ্গে পুরোপুরিভাবে ম্যাচ করে গেছে এবং দুলটি এর পাথর এবং কাজগুলো খুব সুন্দরভাবে করা আর দুলটা দুলটা ড্রেসের সঙ্গে পরে খুবই মানিয়েছে